আগামীকাল সেকেন্ড জুন সকাল দশটায় আমি আমার বাড়ি বিধানপল্লী বিসি কলেজের পাশ থেকে একটি উবের বুক করে দুর্গাপুর সিটি সেন্টারে যেতে চাই